স্বাস্থ্যসেবা সামাজিক অবলম্বন এবং মর্যাদার দিক থেকে পশ্চিম বর্ধমান জেলার বয়স্ক জনগোষ্ঠীর মুখোমুখি প্রধান চ্যালেঞ্জ এবং সুযোগগুলি হলো বয়স্ক মানুষ রাত দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা খুবই অসুবিধাজনক সমস্যা এছাড়াও যে বয়স্ক মানুষগুলি মানসিকভাবে দুর্বল এবং অন্ধত্বর সমস্যায় ভোগে থাকে এখানকার স্বাস্থ্যব্যবস্থায় কিছু সুযোগগুলি হলো কাছাকাছি অনেক সরকারি হাসপাতাল রয়েছে যেখানে বিনামূল্যে চিকিৎসা করা হয় এছাড়া পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্স রয়েছে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নার্স ওষুধ হাসপাতালে বেড সমস্ত কিছুই রয়েছে